হ্যাঁ হ্যালো বলুন হ্যাঁ ট্রাভেল এজেন্সি বলুন কীভাবে সাহায্য করতে পারি হ্যাঁ ফাঁকাই আছি বলুন

হ্যাঁ দেখুন আমরা আমাদের ট্রাভেল এজেন্সি থেকে মার্চের তিন তারিখ যাচ্ছে আপনি ওটা যেতে পারেন ঠিক আছে ওটাতে আমাদের উত্তর প্রদেশ ফের একদম রাম মন্দির দর্শন করানো হবে তাছাড়া সরযূ রামকুন্ড সীতাকুন্ড আরো সমস্ত যে যে দর্শনের স্থানগুলি রয়েছে তারপর যে মানে হনুমানজির সা পাক্সা মানে হনুমানজির যে আশ্রম সেখানে তাছাড়াও আপনার ধরতে পারেন যে সমস্ত যে সীত সীতাদেবীর যে প্রাসাদ হ সীতাদেবীর মন্দির বাস্ আরো সমস্ত কিছুই ওখানে দেখানো হবে এটি হচ্ছে প্রায়ই এগারো দিন ব্যাপী ট্যুর হবে এটি খরচ পড়বে মাথা পিছু আপনার প্রায় এগারো হাজার টাকা পেমেন্ট অগ্রিম আপনি দিতে পারেন ও ও অনলাইনের সাহায্যে আপনি দেবেন আপনার ফিফটি পারসেন্ট মানে আপনি সাড়ে পাঁচ হাজার হয় ওটা পাঁচ হাজার আপনি জমা করবেন বাকিটা আপনি যাবার দিন পেমেন্ট করবেন ঠিক আছে আপনার দিনে তিনবার করে প্রতিদিন খেতে দেওয়া হবে বাকি খেলে আপনার নিজের খরচ পড়বে এছাড়াও আপনি আরো যদি বারো বছরের নিচে যদি কোনো বাচ্চা নিয়ে যান সে ক্ষেত্রে কোনো পয়সা দিতে হবে না ঠিক আছে বারো থেকে বারো থেকে পনেরো বছর অবধি হাফ ভাড়া লাগবে পনেরো বছরের ঊর্ধ্বে সম্পূর্ণ ভাড়া দিতে হবে হ্যাঁ আরো আরো বিস্তারিত জানতে পারবেন একসাথে পাঁচজন গেলে যদি পাঁচটা টিকিট নেন পাঁচ এগারোং পঞ্চান্ন হাজার হয় আপনি সেক্ষেত্রে হচ্ছে পঞ্চাশ হাজার দেবেন